আমি খুব কিছুদিন আগেই একটি নতুন সানস্ক্রীম কিনেছিলাম সূর্যের রোদের বাইরে বেরোনোর আগেই আমি সেই ক্রীমটা মুখে মেখে যেতাম এবং মুখে মেখে যাওয়ার ফলে আমি কিছু ভালো দিক অনুভব করেছি যেমন সূর্যে রোদে বেরোলে মুখে যে একটি জ্বালা জ্বালা ভাব সৃষ্টি হয় সেটা থেকেও আমি সেখান থেকে রক্ষা পেয়েছি এবং পরে বাড়িতে ফিরে মুখটা ধোয়ার পরও অনেক ফ্রেশভাব অনুভব করেছি